হ্যাঁ হ্যাঁ আমি মাঝারি বয়সী গোষ্ঠী তাই জন্য যারা বয়স্ক এবং তরুণ বয়সী যা চায় তার মধ্যে সবকিছু বজায় রাখার চেষ্টা করি যেমন আমি এখনও বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলা ফুটবল খেলা তাদের সঙ্গে সাঁতার কাটতে যাওয়া তাদের সঙ্গে সময় কাটানো এবং নানান ধরনের যাবতীয় খেলাধুলা করে থাকি তাদের সঙ্গে আমি বহুক্ষন সময় কাটিয়ে থাকি বিকেলবেলা তাদের সাথে এমনি নানান ধরনের খেলা করি তাদেরকে খেলা শিখাই তাদের সঙ্গে খেলতে যাই এবং তাদেরকেও অনেক কিছু খাওয়াইও কিন্তু আমার আরেকটা দিকও রয়েছে যা হচ্ছে আমার

আমার পরিবারের ভার পরিবারকে দেখাশোনা করা মা বাবার খেয়াল নেওয়া সবকিছু কিন্তু এই কিছু সব হওয়া সত্ত্বেও বয়স্ক আর তরুণের মধ্যে একটি ভেদাভেদ রয়েই যায় কারণ কি বয়স্কদের মানসিকতা এখনও কিছুটা আগের মতনই রয়ে গেছে যেমন মেয়েদেরকে পড়াশোনা বেশি দূর না করানো তাদেরকে আগে বিয়ে দিয়ে দেওয়া এই ধরনের কিন্তু তরুণ তরুণ চিন্তাভাবনা একটু আলাদা তরুণরা চায় যে কোন ছেলে এবং মেয়ের মধ্যে ভেদাভেদ না থাকুক একটা ছেলে যেরকম পারদর্শী সবকিছুতে সেমনি একটি মেয়েও একটা ঘরের বাইরে সব জায়গায় পারদর্শী হতে পারে তাই এক্ষেত্রে আমার কিছু ভেদাভেদ রয়েই যায়